মানুষের জীবনধারণের জন্য মানুষের শখ কিন্তু দরকার আছে সেটাকে কিন্তু বাঁচিয়ে রাখা দরকার মানুষের আমার শখ হচ্ছে গাছপালা বাগান করা কবিতা বলা রান্না করা আরও অনেক কিছু বই পড়া সেই শখ পূরণের জন্য কিন্তু পরিবারের ভূমিকা কিন্তু অনস্বীকার্য একজন পরিবার যদি তাকে সাহায্য না করে তাহলে কিন্তু সে তার শখটাকে তার আরও এগিয়ে নিয়ে যাওয়া তার পক্ষে কিন্তু খুবই অসুবিধার তাই আমার মতে প্রত্যেক মানুষের কোনো মানুষের যদি শখ থাকে তাকে অনুপ্রেরণা দেওয়া অনুপ্রাণিত করা তাই সেই শখটাকে নিয়ে যেন সে এগিয়ে যেতে পারে এবং সে ভালোভাবে শখটাকে বজায় রাখতে পারে জীবনের শেষ দিন পর্যন্ত সেটাই একজন পরিবারের একে অপরের প্রতি হাত ধরে থাকার অঙ্গীকার রাখাই উচিৎ